হ্যাঁ আমার ধর্ম আমাকে সমাজসেবা সম্পর্কে শিক্ষা দেয় অবশ্যই দেয় আমার আমাদের ধর্মে এমন একটা আছে যেটা আমরা আমরা ভালো মন্দ খাচ্ছি এবং আমার পাশের লোক বা কোনো গরিব লোক যে শুধু ভাত বা ভাত পায় না এরকম আছে তাদের ফেলে রেখে যে আমরা খাবো আমাদের সেটা খাওয়া আরারাম হয়ে যাবে এটাই আমাদের ধর্ম বলে এবং এটা বলে যে আমরা খাচ্ছি যা তার থেকে বেশি না হলেও অল্প তাদেরকে দিয়ে খাওয়া উচিত এবং আমরা এলাক পোশাক বিভিন্ন ধরনের নতুন জাম কাপড় যদি বা পরি এবং আমার পাশের চোখের সামনে কোনো একটাাই এতিম বাচ্চা তাই সে কিছু পায় না বা কোনো ভিখারি এসছে তার দ্বারা তারা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে তারা কিছু পরে নেই এগুলো ধরো আমরা দেখছি এগুলো আমাদের খুবই খারাপ লাগে এবং আমাদের ধর্ম বলে যে তাদের তাদেরকেও দান করুন তোমরা বেশি না পারলেও একটু কিছুটা তোমরা যেটুকু পরে ভালো ভালো জিনিস বাঁধ দিয়েছো তার থেকে অন্তত তাদেরকে কিছুটা দাও তারা ঠান্ডা থেকেই রক্ষা পায় এই আর কি এবং আমাদের ধর্ম যেটা আমাদের শিখিয়েছে দান করো দান করো অবশ্যই দান করো আমাদের আমাদের কুরবানি হলে আমরা মাংস ভাগাভাগি করে রাখি এবং যেটা আছে মাংস ভাগাভাগি করে রাখি এক ভাগ মশিদে আর এক ভাগ বাড়িতে আর এক ভাগ ফকির মিশকিনদের জন্য এটা আমরা দিয়ে থাকি প্রতি বছরে আমরা এরকম করে থাকি এটাই আমাদের শিক্ষা